আমি একটি বাড়ির পাশের দোকান থেকে শাড়ি কিনেছিলাম শাড়িটি গুনগত দিক থেকে খুবই ভালো কেননা আজ ছমাস আমি ব্যবহার করছি তারপরেও শাড়িটির রঙ এতটুকুও নষ্ট হয়নি যেমনকে তেমনই রয়ে গেছে